দিদিভাই আমি যে বিজনেসের জন্য লোনটা নিয়েছিলাম না ওই বিজনেসে আমি ঝাড় খেয়ে গেছি গো ঠিক মতো মুনাফা করতে পারি নি আর আমার যে কাস্টমার উনি তো আমার ওই টাকার আমি যা মাল তুলেছি নিয়েছেন নিয়ে সেই টাকাটা আমার এখনও দিতে চাইছে না তা যাই হোক আমি কিছু দিনের মধ্যে পরিশোধ দেওয়ার ব্যবস্থা নিচ্ছি ব্যাংক শুন দিদিভাই আর একটু হেল্প করুন প্লিজ আমার ব্যবসাটা সত্যিই একদম এখন সেই অবস্থায় নেই আগের সিচুয়েশন আর এখন আমি ব্যবসাটা করতে গিয়ে এতো বড়ো মানে অ্যাঁ ঝাড় খেয়ে গেছি ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আপনাকে আমি রিক্যুয়েস্ট করছি প্লিজ আপনি কিছু দিন আমাকে টাইম দিন দিলে আমি কিছু দিনের মধ্যে আপনাদের হাফ টাকা তুলে দিতে পারবো ম্যাডাম প্লিজ আমি তো কিছু করে উঠতে পারবো না যদি খুব চাপ দেন আমার মানে আত্মহত্যা করতে বাধ্য আমি এর আগে আমি কিছু করে উঠতে পারবো না আমার দুটো মাস টাইম দিতে হবে না আমি এই মুহুর্তে হয়তো দিদিভাই আপনার সময়টা দিতে পারছি না আমার মায়া অসুস্থ মায়া মাকে নিয়ে আমি হসপিটালে আছি তা আমাকে একটা টাইম দেওয়া হোক আমি কি এক সপ্তাহর মধ্যে চলে যাচ্ছি এখান থেকে তো ওই এক সপ্তাহর মধ্যেই একটা টাইম দেওয়া হোক ওই টাইমটা আমি ম্যানেজার সাহেবের সঙ্গে গিয়ে টিয়ে কথা বলে আসবো যা বলার ওখানেই বলব থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ আমি অবশ্যই করে এসে আপনাকে কল করে নেবো রাখছি